হ্যাঁ গেমিংয়ের ভবিষ্যৎ যদি বলেন তাহলে প্রথমত মোবাইল কম্পিউটারে গেম খেলার থেকে আমি ভাবতাম যে মাঠে গিয়ে একটা আউটডোর গেম খেলেন সেটা অনেকই বেটার হয় কিন্তু এখন যেটা আপনারা লক্ষ্য করবেন যে ইউটিউবে বলেন আপনার যে সমস্ত গেমগুলো রয়েছে সেইগুলো খেলে অনেকে ভারতের আমাদের সেখানে অনেকে র্যাঙ্ক করছে টপে সে ভারতকে রিপ্রেজেন্ট করছে এ সমস্ত বিষয়গুলো দেখলে আবার এই দিক একদিক থেকে গেমিং আবার অনেকটাই আপনার বলা যেতে পারে যে উপকারি বলা যেতে পারে যেটা আপনি মনে করেন কী জানি না সেভাবে এমন বলা যেতে পারে এটাকে